হ্যাঁ যেহেতু গরুর ডাক্তার আমাদের এখানে আছে তো তাই হচ্ছে মাসে মাসে নিয়ে যেতে বলে ভ্যাকসিন দিতে টিকা নিয়ে যেতে তা আমরা নিয়ে যাই নিয়ে গেলে ওরা ভ্যাকসিন দেয় টিকা দেয় তা ওটা সরকার তো কম কম টাকা নেয় কম টাকা নিলে আমাদের বেশি টাকাটা খরচ হয় না যখন ভ্যাকসিন টিকা নিতে গেলে ওই সকালে করে যেতে হয় গিয়ে ভ্যাকসিন টিকা নিয়ে আসতে হয় এনে গরু রোদে রাখি রেখে আমাদের গরুর গোয়াল ঘর আছে ওখানে ভালোভাবে পরিষ্কার করি ও যাতে শুতে পারে ওই করে তার পরে টিকা নিলে ওদের ভালো থাকে রোগটা কম হয় ভ্যাকসিন নিলে ওই রোগটা কম হয় যাতে ওদের শরীর সুস্থ থাকে ওই জন্য করে ওদের ভ্যাকসিন আর টিকাটা নিতে হয় তা আমাদের একটা গরু ছিল গরুটা বেশ ভালো ছিল কদিন টিকা নিইনি ভ্যাকসিন নিইনি তাই ওর শরীর খারাপ হয়েছিল শরীর খারাপ হলে ওর বলেছে তুমি ভ্যাকসিন টিকা নিয়েছ আমি বলেছি না আমি ভ্যাকসিন টিকা নিইনি বলছে কেন তুমি গরুর ভ্যাকসিন টিকা নাওনি আমি বলছি আমার ওর জ্বর ছিল তো ওই জন্য করে আমি এসে গরুর ভ্যাকসিন টিকাটা নিয়ে যেতে পারিনি তা বলছি বলে ও তাই না কি তা ভ্যাকসিন টিকা দিয়েছিল ওষুধপালা দিয়েছিল খাইয়ে ভালো হলো এরকম ওর খাওয়ানো দাওয়ানো ভালোভাবে গা ধোয়ানো এইগুলো করলাম করে দেখলাম যে গরুটা একটু ভালো মতো আছে তার পরে আমার একটা চাচাদের গরু গা হাত পা কী অবস্থা হয়ে গিয়েছে পক্স হয়ে টিকা নেয়নি বলে তার পরে ডাক্তার কী বকা বকছে কেন তুমি টিকা নাওনি কেন ভ্যাকসিন নাওনি ভ্যাকসিন নেওয়ার পরে তারপর গরু ঠিক হয় ওষুধপালা মলম টলম লাগিয়ে তারপর গরু একটু ঠিক হয় তো গিয়ে বলে তুমি কেন ভ্যাকসিন নাওনি টিকা নাওনি ক্যাম্প করছে ডাক্তারে বকাবকি করছে